এখন প্রায় সবার বাড়িতে এই রান্নার জন্য এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হয় এর অনেকগুলি নিরাপত্তা দেখা যায় এলপিজি সিলিন্ডার ব্যবহার করার জন্য আমাদেরকে নির্দিষ্ট কিছু নিয়মাবলি ব্যবহার করতেই হবে এলপিজি সিলিন্ডার ব্যবহারের জন্য যে গ্যাসটি হাঁড়িটি দেওয়া হয় সেটিও নির্দিষ্ট সময় পর আমাদের পরিবর্তন করতে হবে এবং চাবি টি বন্ধ হচ্ছে কিনা ঠিকঠাক কাজ করছে কি না সেটাও দেখা দরকার রান্নার শেষে চাবিটি অতি অবশ্যই বন্ধ করে দেওয়া উচিত যাতে না গ্যাস লিক করতে পারে এবং গ্যাসের যে পাইপটি থাকে সেটি ছমাস অন্তর অন্তর পালটানো উচিত কারণ ছমাস অন্তর অন্তর না পালটানো হলে ওই লাইন ধরেও গ্যাস সিলিন্ডার বাস্ট হওয়ার সম্ভাবনা থেকে যায় এবং গ্যাসের যে ওভেনটা থাকে সেটাও আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে যার দ্বারা গ্যাস বেরো সেই ছিদ্রগুলোও খুব সুন্দর ধরে পরিষ্কার করা উচিত এবং গ্যাস সিলিন্ডার এবং সব কিছুই একটা নিরাপত্রার জায়গায় রাখা উচিত এবং গ্যাস সিলিন্ডার যাতে গ্যাস লিক হলেও গ্যাসের গ্যাসটা বাইরে যাতে বাইরে এরকম জানলা ব্যবহার করা উচিত যাতে আমাদের নিরাপত্তা এড়িয়ে যেতে পারে